আমরা বর্তমানে খামারে যত সময় ব্যয় করি তার মধ্যে তিন থেকে চার মাস আমরা আমাদের সময় ব্যয় হয় সেখানে আমরা বিভিন্ন রকম চাষ করি যেমন ধান চাষ করি লঙ্কা চাষ করি বা তেল জাতীয় যে জিনিসগুলো সূর্যমুখী এই এই জিনিসগুলো আমরা চাষবাস করে থাকি এবং চাষে আমরা সবসময় চেষ্টা করি স্বাস্থ্যসম্মতভাবে কৃষিকাজ করার আমাদের এলাকায় আমরা যে চাষগুলো করি তাতে আমরা কম কীটনাশক ব্যবহার করার চেষ্টা করি যাতে সমস্ত মানুষ যেন সেই সবজি বা সেই ফসল খেয়ে কোনো মানে স্বাস্থ্য সম্মতভাবে অপকার হয়েছে এরকম আমরা চাই না আমরা চাই সবসময় স্বাস্থ্যসম্মতভাবে কম কীটনাশক কম ওষুধ ব্যবহার করে চাষবাস করতে এতে সকল মানুষের উপকার হবে